হ্যালো হ্যাঁ আপনার কি মনে হয় লেবংগে ব্যবসা নিয়ে আপনার কি ভালো চলছে কীরকম চলছে আর কি করলে আপনার মনে হয় ভালো হয়

কোয়ালিটিতে যদি আমরা মানুষকে দিতে পারি তবে আরও ভালো ব্যবসাটা আরও উন্নত হবে এবং লোকজন আরও বেশি পছন্দ করবে এবং আমাদের দোকানে আসবে বেশি ঠিক আছে ঠিক আছে তাহলে আমরা এইটাই করবো পর পরে আবার কথা হবে রাখছি